হ্যালো হ্যাঁ ক্যাব ড্রাইভার আমরা যে ক্যাব বুক করেছিলাম না আপনি তো টাইম দিলেন তোমার দশটার আগ দশটার মধ্যে টাইম ছিল আপনি তো এখনও আসেননি দশটা পাঁচ দশ হয়ে গেলো তাহলে আপনি এখন কোথায় আছেন বলতে পারবেন ও একজ্যাক্টলি বলুন যে আপনি কোথায় আছেন আমার তো এগারোটায় ট্রেন তাই তো আপনাকে ফো বললাম আপনি লেট করলে আমার আপনি যত লেট করবে আমার ওইদিকে ট্রেন মিস হয়ে যাবে না আপনি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করুন না না হলে একটা কাজ করুন না আপনার ওই ক্যাবটা ক্যানসেল করে আপনি আমার টাকাটা রিটার্ন করুন করলে আমি অন্য ক্যাব বুক করে নেব বা আপনি তাহলে একটা কাজ করুন অন্য ক্যাব পাঠিয়ে দিন না হলে আমার তো ট্রেন মেন লেট হয়ে গেলে আমি কোম্পানি জবাবটা কী দেবো কোম্পানি আমাকে তো এ করবে না আপনি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করুন কী করছেন এইগুলো ঠিক হচ্ছে না না না হলে আমার টাকাটা রিটার্ন করে দিন আমি অন্য ক্যাব বুক করে নেব আপনি তো বারবার বলছেন যে পাঁচ মিনিট দাঁড়া দুই মিনিট দাঁড়াও আমি এরকম করলে আমি কী করব আমার তো ওই দিকে লেট হয়ে যাচ্ছে না ঠিক আছে তাড়াতাড়ি আসার চেষ্টা করুন এক তাহলে আমার ট্রেন লেট হয়ে গেলে আমি যেতে পারব না আমার ওই একটাই ট্রেন আছে তারকেশ্বর যাওয়ার একটাই ট্রেন আছে আমি ওখানে ট্রেনটা মিস হয়ে গেলে আমি আর যেতেই পারব না ঠিক আছে আপনি তাড়াতাড়ি আসার চেষ্টা করুন নয় না হলে একটা কাজ করুন আমার টাকাটা রিটার্ন করে দিন বা আপনি তাহলে অন্য ক্যাব পাঠিয়ে দিন ঠিক আছে একটু তাড়াতাড়ি আসা চেষ্টা করুন ওকে